পরিবর্তিত জলবায়ু এলাকার কৃষিকে ব্যাপক প্রভাবিত করেছে জলবায়ুর পরিবর্তনের ফলে কিছু কিছু ফসলের উৎপাদন কমে গিয়েছে কিছু কিছু ফসলের উৎপাদন বেড়েছে এবং বন্যার ফলে কৃষকরা যে ক্ষতিগ্রস্ত হয় বন্যার ফলে সমুদ্রের লবণাক্ত জল কৃষি জমিতে ঢুকে যায় কৃষিজ ফসল ডুবে যায় এবং প্লাবিত হওয়ার পর কৃষি জমি সম্পূর্ণভাবে লবণাক্ত হয় তার পিএইচের মাত্রা তখন নেমে কমে যায় কমে যাওয়ার ফলে পরবর্তী কৃষির ক্ষেত্রে সেটা সমস্যা দেখা দেয় এবং কৃষক যে ফসল চাষ করেছে পচে নষ্ট হয়ে যায় খরাতে জলের অভাব হয় কৃষিজ ফসল জলের অভাবে নুয়ে পড়ে ঝিমিয়ে যায় গাছ পাতাগুলো মারা যায় এবং কিছু ফসল আছে যেগুলো চাষ করতে পারে না কৃষকরা তার ফলে কৃষকদের দুর্দশা বাড়তে থাকে কঠোর শীত যখন পড়ে তখন যেমন পান পান কঠোর শীতে হয় না কঠোর শীতে শাক সবজির বা বিভিন্ন ফসল আছে তার বৃদ্ধি কমে যায় এবং কঠোর শীতের ফলে যে সমস্ত জমিতে জলের অভাব দেখা যায় সে সমস্ত জলীয় জমিতে ফসলগুলো অনুৎপাদন হয় ঘূর্ণিঝড়ের ফলে গাছ উপড়ে যায় বিভিন্ন ফসলের গাছগুলো শুয়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এবং কৃষকের পাকা ধানের সময় ঘূর্ণিঝড় হলে ধান নষ্ট হয়ে যায় পানের বোরোজ নষ্ট হয়ে যায় শাক সবজি ফল মূল নষ্ট হয়ে যায় ফলের গাছগুলো উপড়ে যায় ফলে ফল কৃষক ক্ষতিগ্রস্থ হয় শিলাবৃষ্টির ফলে কৃষকের ফসলের ক্ষতি হয় যদি ফুল থাকে তাহলে ফুলগুলো ঝরে যায় আবার পাকা ফসল থাকলে শিলাবৃষ্টির ফলে সেগুলো নষ্ট হয়ে যায় এই বাধা অতিক্রম করতে গেলে কৃষককে আবহাওয়া অনুযায়ী তার ফসলের চাষ করতে হবে এবং ক্ষতির মোকাবিলা করতে গেলে সেখানে বাঁধ উঁচু করতে হবে যাতে নোনা জল প্রবেশ করতে না পারে ঘূর্ণিঝড়কে মোকাবিলা করতে গেলে আবহাওয়া সংক্রান্ত খবরা খবর সেগুলো রেখে এবং সেই অনুযায়ী কৃষককে তার সময় উপযোগী ফসলের চাষ করতে হবে এভাবেই মোকাবিলা করতে হবে